হ্যালো কে বলছেন হ্যাঁ ডাক্তারবাবু বলছি বলুন আচ্ছা তো যন্ত্রণা কি আপনার কি ঠান্ডা লেগেছে যন্ত্রণাটা কি আপনার এই ঠান্ডা লাগার পর থেকে হচ্ছে না কি আগে থেকেও যন্ত্রণাটা হচ্ছিল ও আচ্ছা তো আপনি কি আগে কোনো ডাক্তার দেখিয়েছেন এই যন্ত্রণার জন্য আর যে দাঁতটা নড়ছিল আপনার সে দাঁতটা কি আপনি তুলে নিয়েছিলেন না কি হচ্ছে ওই দাঁতটা ওষুধের দ্বারা হচ্ছে বসিয়ে দিয়েছিলেন ও ওখানটাতেই কি বেশি শিরশির করছে ওখানটাতেই ওই দাঁতটাতেই যন্ত্রণা হচ্ছে না কি না কি অন্য কোনো দাঁতে যন্ত্রণা আর পোকা টোকা লেগেছে না কি দেখেছেন পুরো দাঁতটাই শিরশির করছে পুরো সব দাঁতগুলোয় না কি ওই দাঁতটাই শুধুমাত্র আর কিছু খেতে অসুবিধা হচ্ছে কি কিছু যেমন কোনো শক্ত জিনিস চিবোতে অসুবিধা হচ্ছে বা হচ্ছে কোনো হয়তো কিছু খাচ্ছেন তখন চিবিয়ে মানে খেতে কষ্ট হচ্ছে এরকম কিছু ব্যাপার হচ্ছে কি আপনার এই ঠান্ডা জিনিস খেতে গেলে শিরশিরটা আপনার কখন থেকে হচ্ছে এই দাঁতের যন্ত্রণার থেকেই শুরু হয়েছে না কি হচ্ছে আপনার এই কদিন ঠান্ডা লেগেছে তখন থেকে হচ্ছে দাঁতের যন্ত্রণাটা আপনার কদিন হচ্ছে আচ্ছা আপনি কোনো রিপোর্ট করিয়েছিলেন ডেন্টাল ক্লিনিকে এসে হুম হুম আচ্ছা আপনি কি মানে বড় দাঁতের ডাক্তারই দেখিয়েছিলেন না কি কোনো স্থানীয় ডাক্তারের কাছে ওষুধ খেয়েছিলেন আপনার তো দাঁতের ডাক্তারের কাছে যাওয়া উচিত ছিল না দাঁত চোখ এই সমস্ত জিনিসগুলো অবশ্যই ভালো ডাক্তারের কাছে দেখানো উচিত কেননা এগুলো চলে গেলে আমাদের শরীর পুরোপুরি অসুস্থ হয়ে যেতে পারে দাঁত ছাড়া আপনি খাবেন কী করে তাহলে আর ভাত খেতে বলছি ভাত মুড়ি খেতে কোনো অসুবিধা হচ্ছে আপনার আর দাঁতটা আগের মতো নড়ছে না তো ওই দাঁতটা আপনার আগের বারে যে দাঁতটা নড়ছিল তখন কি শুধু ওষুধই দিয়েছিল না কি আপনার দাঁতে কোনো ক্লিপ টিপ লাগিয়ে দিয়েছিল ও আর আপনি টুথপেস্ট ব্যবহার করেন হচ্ছে ব্রাশ দিয়ে দাঁত মাজেন না কি হচ্ছে কোনো ধরনের ওই দাঁতন টাঁতন ব্যবহার করেন আচ্ছা নর্মাল টুথপেস্ট না ইউজ করে আপনি একটা দাঁতের জন্য ভালো হচ্ছে কোনো টুথপেস্ট কিনুন ওষুধের দোকান থেকে আর ব্রাশটা দেখবেন যেন কোনো শক্ত ব্রাশ না হয় তাতে আপনার মাড়িটা পাতলা হয়ে যেতে পারে বুঝতে পারছেন তাহলে দাঁতের গোড়াগুলো নরম হয়ে যাবে এবং দাঁতটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় দাঁতটা নড়তে থাকে যন্ত্রণাটা আপনার বেশি হবে যেহেতু আপনার দাঁতের যন্ত্রণা হচ্ছে এতদিন থেকে আপনি হচ্ছে নরম কোনো ব্রাশ কিনবেন ভালো দামি দেখে আর হচ্ছে ডেন্টাল ওষুধ দোকান থেকে গিয়ে একটা ভালো টুথপেস্ট কিনবেন ঠিক আছে আর আপনি শীঘ্রই পারলে আমার চেম্বারেতে একবার আসবেন কাল বিকেলের দিকে আমার চেম্বারে থাকব আমি ফাঁকা থাকব আপনি সময় করে একবার চলে আসবেন চেম্বারটা পূর্ব মেদিনীপুরের বাস স্ট্যান্ডটা আছে না বাস স্ট্যান্ডের কাছাকাছি আসবেন না এখানে বললেই যে কেউ দেখিয়ে দেবে দাঁতের চেম্বারটা কোথায় আছে দাঁতের ডাক্তারের বললেই যে কেউ দেখিয়ে দেবে কোনো সমস্যা নেই না না ঠান্ডা ঠান্ডা খাওয়া জিনিসটা একটু বন্ধ রাখুন যেহেতু শিরশির করছে বলছেন যন্ত্রণাটা বাড়বে এতে কিছুদিন বন্ধ রাখুন আপনি কালকে আসুন না আমার কাছে আপনার দাঁতের কন্ডিশন দেখি সেরকম মেডিসিন দেবো দেখে সব সব চেক আপ করে নেব আপনি আসবেন না কালকে ক্লিনিকে কালকে সময় করে ক্লিনিকে আসুন ঠিক আছে আপনি কালকে আসুন না কালকে অবশ্যই ক্লিনিকে থাকব আমি সপ্তাহয় একদিনই ক্লিনিক করি এখানে ঠিক আছে ধন্যবাদ